ভারতের কিছু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কের মধ্যে যেইগুলো আছে সেইগুলো হলো আমাদের ইন্ডিয়া গেট গেটওয়ে অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের চার মিনারগুলো সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই সমস্ত ইম্পর্টেন্ট ল্যান্ডমার্কগুলো যেগুলো আমাদের ভারতে অবস্থিত এবং কিছু পর্যটন কেন্দ্র আকর্ষণ কেন্দ্র আছে যেখানে বিভিন্ন ধরনের বা পর্যটকরা যায় ঘুরতে এবং সেই কেন্দ্রগুলি পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠেছে যেমন আছে আমাদের পুরী সমুদ্র দীঘা সমুদ্র এছাড়াও আছে আমাদের ভূস্বর্গ কাশ্মীর আমাদের আছে তাজমহল আছে এই সমস্ত কেন্দ্রগুলি আমাদের পর্যটন কেন্দ্র এছাড়াও আমাদের বাঁকুড়া বিষ্ণুপুর জেলা এই সমস্ত যে যে জায়গাগুলিতে বিভিন্ন ধরনের রাজা মহারাজাদের যে পুরানো রাজবাড়িগুলো সেইগুলিও দর্শন কেন্দ্র যেখানে মানুষ যায় ঘুরতে বাঁকুড়ার মুকুটমনিপুর এই সমস্ত জায়গাগুলো খুবই একটা ইম্পর্টেন্ট একটা ফেমাস একটা পর্যটন কেন্দ্র যেগুলি মানুষের যে আকর্ষণ সেটাকে কেড়ে নেয় এবং খুব সুন্দরভাবে আমরা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যাই যেগুলো পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে